ছোটোবেলা থেকে মায়ের কাছ থেকে অনেক রান্না শিখেছি পড়াশুনোর পাশাপাশি রান্নাটাও খুব ভালো লাগে করতেও খুব ভালোবাসি আমি বাড়িতে থাকি যখন বেশিরভাগ রান্না আমি নিজেই করি এবং রান্না করে সবাইকে খাওয়াতেও ভালোবাসি আমি যখন রান্না করতে যাই তখন কাউকে ডেকে নিই আমার সাথে হেল্প করার জন্য বা থাকার জন্য মাকেও ডেকে নিই আমি যে রান্নাগুলো পারি না সেগুলো মার কাছ থেকে শিখে নেওয়ার চেষ্টা করি এবং মা বলে দেন সেগুলো আর তার মধ্যে আমার যা কথা থাকে সেগুলো মাকে শেয়ার করি এই করতে করতে রান্না করতে সময়গুলোও কেটে যায় এবং নতুন নতুন রান্নাগুলোও শেখা হয়ে যায় সেগুলো রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসি